আমি বাংলা ভাষায় কথা বলি বাংলা ভাষায় কীভাবে কথা বলি আমরা বাঙালি আমরা গ্রামে বাস করি বাংলা ভাষায় আমরা ব্যবহার করতে ভালোবাসি বাংলা ভাষা হচ্ছে গিয়ে কী বলা যায় আমি ভাত খেয়ে নিয়েছি বা আমি ভাত খাবো কোথায় গেলাম বন্ধু বান্ধবের সাথে দেখা হলো কোথায় গিয়েছিলি আমি তখন কী বলবো আমি এমনি দরকারে আমি গিয়েছিলাম সে যেহেতু হিন্দি ভাতায় ভাষায় কথা বল বলতে পারে আমি সেটা জানি না হিন্দি ভাষা আমি বলতে পারি না কী বলতে হবে ওখানে যে আমি আপনি যা বলছেন আমি বলতে পারবো না আমি তখন কী করবো ইশারায় বুঝিয়ে দেবো তাকে যে আমি হিন্দি ভাষায় কথা বলতে পারি না আমি ইশারায় বলে দিয়েছি তাহলে সে বুঝতে পারবে যে হ্যাঁ যে ইনি বলতে পারেন না আমার ইশারায় বলে বুঝিয়ে দিয়েছে এই হচ্ছে ব্যাপার আমরা বাঙালি বাংলা ভাষায় আমরা কথা বলতে ভালোবাসি আমরা বাড়িতে এই কথা বলি বাইরে গেলে শুদ্ধ ভাষায় কথা বলবো আপনি কোথায় গিয়েছেন আপনি কোথায় কোথায় যাচ্ছেন বা আপনি কী দরকারে যাচ্ছেন এগুলো আমরা বলতে পারি আরও অনেক কিছু আছে ধরো আমরা বাজারে গিয়েছি কী সবজি নেব হয়তো আমি বলছি বাড়িতে বলি যে কী সবজি রান্না করবো দোকানে কীভাবে কী বলতে হবে যে আপনার সবজির দামটা কত হয়তো উনি বললো দশ টাকা আমি বললাম না আমি পাঁচ টাকা দেবো এরকম কিন্তু বা বাড়িতে কী বলি মনি ভাত খাবে এসো বাজারে গিয়ে কী ওইভাবে বলা যাবে ভাই সবজিটা কত বলুন এইভাবে আমরা ভাষায় কথা বলি আরও অনেক কিছু বলার আছে হয়তো আমরা গেলাম কোনো অফিসে বা ব্যাঙ্কে স্যার এটা হয়ে গিয়েছে স্যার বলবে যে না এটা হয়নি বা হবে এগুলো এইভাবে আমরা ব্যবহার করি কথাগুলো